আমি যমুনা মাহাতো আমি নিশ্চিন্দাতে থাকি তো আমি দুপুরে আজকে বারোটার মধ্যে পাঁচটা চিকেন থালি ও দুটো মাছের থালি খেমাশুলি ভাই ভাই হোটেল থেকে নিতে চাই এবং নিশ্চিন্দা প্রাইমারি স্কুলের সামনে খাবারটা আমি নেব